প্রাচীনকালে নারীদের অনেক অত্যাচার করা হতো যেমন বাল্যবিবাহ সতীদাহ প্রথা এবং মেয়েদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত না করা বাড়ি থেকে বেরোতে না দেওয়া বিভিন্ন ধরণের অত্যাচার করা হতো সেই তুলনায় এখনকার এখন মেয়েদের বিদ্যালয় করে দেওয়া কলেজ স্কুল করতে দেওয়া এবং আঠারো বছরের আগে যদি বিয়ে দিয়ে দেওয়া হয় সেটি বেআইনি কাজ বলে সেই গার্জেনের যোগ্য শাস্তি দেওয়া হবে এতে এতে এই এই নিয়ম এখনও চালিয়ে যাচ্ছে মুখ্যমন্ত্রী তথা তিনি তিনি বিভিন্ন ধরণের মেয়েদেরকে সুবিধা যেমন কন্যাশ্রী রূপশ্রী বিভিন্ন ধরণের টাকা দিয়ে অর্থ প্রদান করে সাহায্য করছেন এখনও পর্যন্ত এতে নারীদের অনেক রকমের সুবিধা হচ্ছে